আপনার গ্রামে কি ব্যবসা করা হয় হ্যাঁ আমার গ্রামে ব্যবসা করা হয় আমি যেমন আমিও এক দুটো ব্যবসা করি এবং আমার বন্ধু বান্ধব বান্ধবীরা সবাই এক দুটো করে ব্যবসা করে এবং এক একটা ব্যবসা নয় সবারই নানান ধরণের নানান ব্যবসা আছে যেমন ধরুন আমার একটা বন্ধুর বাবা সে আমার এক কাকু হয় সেও একটা তার ব্যবসা আছে তার ব্যবসা জুতো দোকান সে জুতো নিয়ে ব্যবসা করে তার ভালো ইনকাম হয় আমিও দুটো ব্যবসা করি আমার ফল দোকান আছে একটা ফুল দোকান আছে একটা আমি ভাবছি এইগুলাতে আমার ভালো ইনকাম হচ্ছে না মটামুটি হচ্ছে তাই আমি ভাবছি একটা আমি ফোন দোকান খুলব যাতে আমার ইনকামটা ভালো হয় এবং ফল দোকান ফুল দোকানটা বন্ধ করব না তার সাথেও ফল দোকান ফুল দোকানের সাথে সাথে ওই ফোন দোকানটাও থাকবে যাতে আমার ইনকামটা ভালোভাবে হয় এবং আমি সমাজে মুখ উঁচু করে দাঁড়াতে পারি এবং আমার কোম্পানিটা ভালোভাবে দাঁড় করাতে পারে যাতে সবাই আমাকে ভালোভাবে চিনি এই নিয়ে আমি ব্যবসা করি তারপর আমি আরও একটা ব্যবসা ব্যবসা করব বলে ঠিক করেছি আমি বাবা মায়ের সাথে পরামর্শ নিয়েছি আমার বাবা মা বলেচে হ্যাঁ এই ব্যবসাটা করলে ভালো হবে তাই আমি সেই ব্যবসাটাও করব বলে ঠিক করেছি যেমন ধরুন আমি একটা ব্যবসা খুলব বলতে আমি একটা দোকান করব সে ভুসিমাল দোকান সে দোকানে আমি দুজন লেবার রাখব সেই লেবারকে দিয়েও যেন আমার কিছু টাকা বেঁচে থাকে এবং ভালো ইনকাম হয় সেই মতো আমি সেই ব্যবসাটা খুলতে চাইছি সবাই যাতে আমাকে ভালোভাবে চিনি